হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু বলছেন না আমি নদীয়া জেলা থেকে সুমিতা রয় বলছি আসলে আমি আপনার নাম খুব শুনেছি আমি একটু সমস্যায় পড়ে গেছি আমার টিউমার রয়েছে আমি আমাদের এখানে ডাক্তার দেখিয়েছিলাম আগে অনেক রিপোর্ট করতে দিয়েছিল এবং সেখানে রিপোর্টে ধরাও পড়েছে এবারে আমার খুব সমস্যা হচ্ছে টিউমারটা সম্ভবত পেকে যাচ্ছে আপনি ভালো বুঝবেন তাই আমি চাই আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে আর কি হ্যাঁ রিপোর্ট করা হয়ে গেছে স্পন্দনে গেছিলাম সেখানেও রিপোর্ট করা হয়ে গেছে এবার আমি আমার একজন আত্মীয় আছে আপনার কথা শুনলাম সেখানে আপনি তারও রোগটা ঠিক করেছেন তাই আমি চাই আপনার কাছে দেখাতে এবার আপনার চেম্বারটা কী কী বার হয় সেটা আমি ঠিক জানি না আর কি কাইন্ডলি একটু যদি বলেন হুম হুম আচ্ছা হুম আর আপনার কি নাম্বারটা দেখলাম ওই নাম্বারটাই আছে না আরও কিছু নাম্বার আছে ওখানে রিসেপশানে কি অন্য কেউ থাকছে তো তো আমি কি তার সাথে যোগাযোগ করেই চলে যাব

হুম হুম হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু খুব উপকার হয় না আগের হ্যাঁ হ্যাঁ আসলে আগের থেকে আমার ওটা বেড়ে গেছে মাঝে মাঝেই যন্ত্রণা হচ্ছে আর বসতে টসতে অসুবিধা হচ্ছে এবারে আপনি গেলে বুঝতে পারবেন এই আর কি সমস্যা হচ্ছে খুবই তাই আর কি ঠিক আছে ডাক্তারবাবু তাহলে তাই হবে আমি সামনে ডেটে চলে যাব কী বার বললেন বুধবার আচ্ছা ঠিক আছে আমি তাহলে বুধবার আর আপনাদের ফিজটা কত হ্যাঁ নাম তো লিখিয়ে দেবো বলছি আপনাদের ফিজটা কত একটু বললে ভালো হতো আর কি হুম হুম হুম হুম হুম এবারে আমি বলছি ওটা কি বাইপাসের রাস্তা থেকে নেমে একদম সামনের নার্সিংহোমটাই আপনাদের না একটু যেতে হবে ভেতরে আচ্ছা আচ্ছা নেমে হেঁটেও যেতে পারি বা টোটোতেও যেতে পারি অসুবিধা নেই বললে নামকরা প্রতিষ্ঠান চিনিয়ে দেবে আচ্ছা হুম হুম অনেক ধন্যবাদ ডাক্তারবাবু হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন রাখুন